তেইশ সাত দুহাজার এক চোদ্দ আট দুহাজার বাইশ আঠের আট দুহাজার তেইশ তের দশ দুহাজার দুই চোদ্দ চার দুহাজার তেইশ